হ্যাঁ নমস্কার আমি হাওড়া থেকে জয়ন্ত মাহাতো বলছি আমি হাওড়ার অনুসন্ধান কেন্দ্র থেকে আপনার এই নম্বরটা পেলাম আমি এখন হাওড়াতে রয়েছি হাওড়া স্টেশনের কাছাকাছি আমি এখান থেকে বকখালি যেতে চাই আমি একজন পর্যটক হ্যাঁ আপনার গাড়িতে কি এখন খালি আছে আচ্ছা তাহলে আপনি আমাকে নিয়ে যেতে পারবেন আমরা মোট চার জন সদস্য আছি আমরা তিন দিনের ভ্রমণে বেরিয়েছি তো আপনাকে ওখানে আমাকে নিয়ে যেতে হবে এবং সেখানকার যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে গাইড করে দিতে হবে না আমরা চার জন সদস্য দুজন পুরুষ এবং দুজন স্ত্রী আচ্ছা আর ওখানে রাত্রি রাত্রিযাপন করার জন্য হোটেল আছে আচ্ছা আর যে দর্শনীয় স্থানগুলি আছে দেখার মত জায়গাগুলো সেগুলো একদিনে মোটামুটি কত কটা জায়গা ভ্রমণ করা যেতে পারবে মানে করা যাবে কিছু যদি বলেন আচ্ছা আর ওখানে হোটেলের যে ভাড়া বা খাওয়া দাওয়ার ভাড়া সেইটা কীরকম যদি কিছু বলেন এইটা নিয়ে আচ্ছা তাহলে হাওড়া থেকে গিয়ে ওখানে আমাদেরকে তিন দিন থা থেকে আসতে আপনাকে কীরকম ভাড়া দিতে হবে আমাকে আচ্ছা আচ্ছা আপনার যে তিন দিন যাচ্ছেন আপনার দিক থেকে বা আপনার পরিবারের দিক থেকে কিছু অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা না সেটা আমি আপনাকে রেখে নেব থাকা খাওয়ার আর যে টাকা সেটাও আমি দিয়ে দেবো আর আপনাকে আপনার যে ভ্যান আপনার গাড়ির যেটা ভাড়া সেটা দেবো এবং আপনার যে মজুরি সেটাও আমি দিয়ে দেবো এতে কি আপনি রাজি আছেন তাহলে আমরা এখন আমাদের বর্তমান অবস্থা হচ্ছে হাওড়া স্টেশনের সামনে যে হোটেল রুচিকা আছে সেইখানে আছি আপনি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এলে ভালো হয় ধন্যবাদ